ইতিহাস জুড়ে আমার এলাকার বিভিন্ন সম্প্রদায় কীভাবে সহাবস্থান করছে সেটা বলতে গেলে তো আমাকে আগে প্রথমেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলতে হয় আমি তো নদীয়ার আমাদের নবদ্বীপে মহাপ্রভু সবাইকে সবাইকে একসঙ্গে নিয়ে কোনোরকম জাতিভেদ না মেনে একটা নীচু জাতের লোকের সঙ্গেও তিনি একসঙ্গে থেকেছেন একসঙ্গে কীর্তন গান করেছেন সব্বাইকে তিনি তার যে তিনি নিজে বৈষ্ণব বলে যে কোনো নীচু মানুষকে যে কোনো রকমভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার কী তাকে তার ওই কীর্তনের দলে নেবে না এই রকমটা সে কোথাও দেখায় নি গৌরাঙ্গ মহাপ্রভুর থেকেই আমাদের নদীয়া জেলা জুড়ে একসঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে একসঙ্গে মিলেমিশে থাকা হুম সেটা একটা মানে নদীয়ার মানুষ শিখে গেছে যে সবাইকে একসাথে নিয়ে বসবাস করা যে কোনো যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো জাতের হোক কোনোটাই কোনোটাই আলাদাভাবে দেখা হয় না আমাদের নদীয়া জেলাতে সবাই একসঙ্গে একে অপরের সঙ্গে এ কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনোভাবেই যে কোনো সামাজিক কাজ বা কোনো ধর্মীয় অনুষ্ঠান সব কিছু ক করা হয় আর এখানে নীচু উঁচু বলে কিছু ব্যাপার নেই আমদের জেলাতে সবাই সমান এখানে প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা নদীয়া জেলাতেই এটা বিশেষ করে দেখা যায়